হ্যাঁ আমি এই ব্যবসা ছাড়াও পোলট্রি ব্যবসা আমার যদি আমার পোলট্রি ফার্ম যদি বড় হয় তাহলে সে সেই দিনে যদি আমার সারাদিন সেই পোলট্রির ফার্মে যদি আমার সারাদিন কেটে যায় তাহলে আমার পাশাপাশি ব্যবসা করার কোনো প্রয়োজন নেই কারণ আমি পাশাপাশি পোলট্রি ব্যবসা ছাড়াও পাশাপাশি ব্যবসা করি করতে পারি যদি মাছ ব্যবসা করতে পারি আবার আবার গরুও ব্যবসা করতে পারি ছাগল ব্যবসা করতে পারি অনেক আর আমার অনেক ব্যবসা করতে পারি এই জন্যই এরকম আমার আমার বাড়ির আমার শ্বশুরবাড়ির পাশে একজন আছে তারা গরু ব্যবসা করে সেই গরু ব্যবসা করে গরুর ব্যবসা করে ভীষণ লাভ হয় গরুর ব্যবসা করে ভীষণ লাভ হয় কারণ গরু গরুটা কিনে আনে কিনে এনে অনেক গরু কিনে আনে এনে আমাদের যে ঈদের সময় ঈদের সময় বিক্রি করলে অনেক লাভ হয় অনেক লাভ হয় অনেক লাভ হয় তারা ওই ওই টাকা পয়সা নিয়ে আর অন্য কাজে লাগাতে পারে এভাবে তারা অনেক এ করে অনেক এ করতে পারে আবার আবার আমার মামারা আমার মামারা ছাগলের ব্যবসা করে ছাগলের ব্যবসা করে কোনো আমাদের যে মানত করে মানতে যদি খা ছাগল বা খাসি কোনো মানত করে সেটা কিনতে সেটা গিয়ে বা আমাদের মাজারে গিয়ে ওখানে রান্না করে সবাইকে খাওয়া দিতে হয় এভাবে এভাবে আরও অনেকে করতে হয় আর আমাদের লোক কুটুম্ব বলতে আমাদের আমার ননদরাও আমাদের ননদরাও পোলট্রি আমাদের মতো পোলট্রি ফার্ম আছে তাদেরটা আমাদের থেকে অনেক বড় তারা ও তা তার সে সারাদিনটাই পোলট্রির কাজে লাগিয়ে দেয় দিনটা সে শুধু করে পোলট্রির কাজ লাগিয়ে দেয় এরকমভাবে অনেক আর অনেক সেই সেইসব টাকা পয়সা সেইসব টাকা পয়সা নিয়ে আরও অন্যান্য কাজে লাগাতে পারে এরকমভাবে আরও অনেক আমাদের যে পোলট্রি ফার্ম আছে সেটা আমি আমার আমার পোলট্রি ফার্মের পাশাপাশি আমি অন্য অন্য কোনো ব্যবসা করতে পারি যেমন মাছ চাষ মাছের ব্যবসা করতে পারি ও গরুর ব্যবসা করতে পারি অনেক রকমের ব্যবসা করে যদি আমার পোলট্রি ফার্ম বড় হয় যদি সেই যদি সেখানে সারাদিন যদি বড় হয় এখানে সারাদিন যদি কাটিয়ে দিই তাহলে সে সেটাও ভালো হবে এরকমভাবে অনেক যে আমার বাড়ির পাশে এরকম আমার জামাইবাবুরা গরুর ব্যবসা করে গরুর ব্যবসা করলে অনেক ভালো লাভ হয় ঈদের সময় বিক্রি করলে অনেক টাকা হয়